প্রথমত আমি একজন বিবাহিত মহিলা আমার নিজস্ব একটা পরিবার আছে পরিবারের দায়িত্ব আছে তার পাশাপাশি আমি এটা আমার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বা সেই দায়িত্ব পালনের জন্য আমি এটা এই প্রকল্পটি নিয়েছি আমার এতে আমি খুব কষ্ট করে শিখেছি বুনন সেলাই এবং অন্যকে শিখিয়েওছি আমার পাশাপাশি দু তিনজন কাজ করে আমার সঙ্গে আমার পরিবারে বলতে গেলে এটাই আমার মেন সোর্স ই ইনকামের এর থেকেই আমার আয় টা হয় আমার সংসার চলে আমি সেলাইটা খুব কষ্ট করেই শিখেছিলাম আর সেলাই যেহেতু সে টেলার্সের আমার দোকানটা আমার বাড়ির স পাশাপাশি মানে ঘরের সঙ্গে ঘরের সঙ্গে অ্যাটাচ তো যখন কোনো কাস্টমার আসে আমি আমার সুবিধা হয় কারণ ঘরের কাজের সঙ্গে সঙ্গে সেটাও আমি পালন করতে পারি বুননের সঙ্গে আমার সঙ্গে যারা কাজ করে যাদেরকে আমি শিখিয়েছিলাম তাদেরও সংসার চলে এই কছ থেকে